পুরুলিয়া জেলায় বিনোদনমূলক কার্যকলাপ বা বিনোদনের বিকল্প যদি বলতেই হয় তাহলে পুরুলিয়ার বেশিরভাগ মানুষই কিন্তু বিনোদনমূলক মানুষ প্রথমত যুবক সমাজ পুরুলিয়ার বিনোদনমূলক যে স্থানগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই বলতে হয় আমাদের যে সিনেমা হল এসএনভি সিনেমা হল যেখানে মানুষ তাদের অবসর সময় কাটানোর জন্য প্রায়ই গিয়ে থাকে এছাড়াও পুরুলিয়ার বিনোদনমূলক যে জায়গাগুলি রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন পার্ক বিভিন্ন পার্কের মধ্যে রয়েছে যেমন সুভাষ উদ্যান আমাদের বিজ্ঞান মঞ্চ এছাড়া শিশুদের অনেকগুলি শিশু পার্কও রয়েছে এছাড়া একটু ওই জীবজন্তু নিয়ে তৈরি আমাদের পুরুলিয়ার বিখ্যাত ডিয়ার পার্কও রয়েছে আর পুরুলিয়াতে খেলাধুলোর যদি বিনোদনের কথা বলতে চান তাহলে অনেক রকমেরই মাঠ রয়েছে পুরুলিয়াতে তার মধ্যে প্রধানত আমাদের এমএসএ গ্রাউন্ড এছাড়া হিলভিউ গ্রাউন্ড এছাড়া আরও অনেক মাঠ রয়েছে যেখানে ছেলে মেয়েরা তাদের খেলার জন্য ব্যবহার করে থাকে বাচ্চারা তাদের আনন্দ উপভোগ করে এই সব কিন্তু পুরুলিয়াতে রয়েছে আর এখানে প্রবেশিকার যে অর্থের কথা আপনি বলেছেন এখানে কিন্তু বিনা অর্থে সেখানে প্রবেশ করা যায় কিছু কিছু জায়গায় সব জায়গায় না কিছু কিছু জায়গাতে আবার প্রবেশ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যয় করতে হয় আর বেশিরভাগ জায়গাতেই কিন্তু বিনা ব্যয়েই কিন্তু প্রবেশ করার ব্যবস্থা রয়েছে পুরুলিয়ার যে যুবক সমাজ শুধু যুবক সমাজ না এছাড়াও বয়স্করাও তাদের সেই ধরণের যদি কোনও থিয়েটারে সিনেমা এসে থাকে বাংলা বা হিন্দি কিছু শিক্ষার বিষয়ে কিছু জানার বিষয়ে কিছু কৌতূহলের বিষয়ে তেনারা কিন্তু সেই সিনেমাটি উপভোগ করার জন্য প্রায়ই যেয়ে থাকে এই ধরুন না আমাদের সমাজের যেসব মানুষরা বসবাস করে তাদের সারাদিনের কাজের যে ক্লান্তি তার থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য বিনোদনগুলো কিন্তু ব্যবহার করা যেতেই পারে